হ্যাঁ আদ্রা মার্কেট বলুন দাঁড়ান এক মিনিট আমি দেখে বলছি আপনার নামটা কী বলুন তো আচ্ছা এক মিনিট দাঁড়ান আমি দেখে বলছি হ্যাঁ এসে গেছে না না এবারে আপনি সব রকম শাড়ি রিজনেবল পেয়ে যাবেন

হ্যাঁ প্রচুর কালেকশন এসেছে আপনি একদিন সময় করে এসে দেখে যান সাড়ে এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ আমার না একটু অসুবিধাই হবে আপনি বিকেল দিকে আসুন দেখুন আপনি তো জানেন আমাদের সাড়ে আটটা নটার মধ্যে দোকান বন্ধ হয়ে যায় আর তখন সেই কর্মচারীরাও চলে যায় তো যতটা জলদি পারবেন এলেই ভালো তাহলে দেখুন আমাদের এখন প্রচুর মানে এই সেদিনই সেদিন মাল ঢুকেছে তো প্রচুর কালেকশন এসেছে আমাদেরও ভালো লাগবে যদি সব রকম কালেকশন আপনাকে দেখাতে পারি অনেক কিছুই এসেছে হালকার মধ্যে আপনি একবার এসে দেখে যাবেন তাহলেই ভালো হবে হ্যাঁ শাড়ির কালেকশনও রয়েছে সুতির শাড়ি পাবেন এ খুব একটা গর্জাস শাড়ি আমরা রাখি না যেগুলো ভারি শাড়ি হয় হালকার মধ্যে যত রকম শাড়ি হয় এমনি ডেলি ইউজের জন্য ওই রকম সব কিছুই পেয়ে যাবেন সুতি বলুন সিনথেটিক বলুন হ্যাঁ কিছু কিছু পাবেন আপনি খুব একটা গর্জাসের মধ্যে পাবেন না হালকার মধ্যে মোটামুটি পেয়ে যাবেন হ্যাঁ চুড়িদারের পিস অ্যাভেলেবল আছে চুড়িদারের পিস চুড়িদার এমনি রেডিমেড সবটাই অ্যাভেলেবল আছে হ্যাঁ আমাদের এখানে দরজি আছে কিন্তু চুড়িদার পিস বানানোর জন্য একটু রেট লাগে এমনি বাকি যে সেলাই টেলাই করাবার মানে আমাদের দোকান থেকে ধরুন কিছু জিনিস নিলেন কিছু ডিফেক্টেড হলো তো আপনি যদি কিছু সেলাই করাতে চান বা হাত লাগাতে চান ওগুলো আমরা ফ্রিতেই করে দিই কিন্তু চুড়িদার পিসটা তো একটু বুঝতেই পারছেন ওটা একটু করতে ইয়ে লাগে তো ওটাতে একটু চার্জ লাগে ওটা আপনি যেরকম টাইপের করাবেন এবার চুড়িদারের অনেকরকম হাতা আছে গলার গলা আছে আপনি যেরকম কাজ করাবেন সেরকম অনুযায়ী রেট বসানো আছে ওটা আপনি এখানে আসবেন যখন তখন আপনাকে সব রকম বুঝিয়ে দেবো কালেকশনও দেখে যাবেন আর যেগুলো আপনার যেটা করাবার ইচ্ছা তখন বলবেন না না খুব একটা বেশি সময় লাগে না আপনি ডেট দিয়ে দেবেন আপনি তো বললেন আপনার বাইরে যাওয়ার আছে আপনি ডেট দিয়ে দেবেন যথাসম্ভব আপনার জন্য জলদিই বানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই

হ্যাঁ যত জলদি পারবেন আপনি আসবেন কিন্তু সেদিনকে হ্যাঁ ধন্যবাদ